আমার রাজ্যে সাংস্কৃতিক পর্যায় বাংলা ভাষার ভূমিকা মানে খুবই মুখ্য কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং এই ভাষাতেই আমাদের সাংস্কৃতিক কার্যকলাপ হয়ে থাকে যেটা ভীষণভাবে আন্তরিকভাবে প্রকাশ করার সুযোগ পাওয়া যায় নিজের ভাষার মাধ্যমে সাংস্কৃতিক কার্যকলাপ আমি মনে করি সাংস্কৃতিক বিষয়ে যে কোনো মাতৃভাষাই সাংস্কৃতিক বিষয়ে তার প্রকাশ যে কোনো মাতৃভাষার মাধ্যমেই করা উচিত সেক্ষেত্রে বাংলা ভাষা আমার মাতৃভাষা যেটা সম্পূর্ণরূপে ব্যবহার করে আমাকে আমার সাংস্কৃতিক পরিচয় ব্যবহার করাই বাঞ্ছনীয়